হ্যালো কী করছেন আপনি ফ্রি আছেন তো বলছি তো স্কুলে তো সরস্বতী পুজো হচ্ছে তো গার্জেনরা বলেছিলেন যে আসবে তো লিস্টগুলো কাদের কাছে আছে তো মানে কারা কারা আসবে গার্জেন বলা হয়েছে

আরেকটা প্রোগ্রামের যে লিস্টটা ছিল ওইটা কোন পিউ স্যারের কাছে পিউ ম্যামের কাছে আছে নাকি আপনি কাদেরকে বলবেন আর আমার লিস্টটা তো আমি কাদেরকে বলব সেটা বললেন না যে তো কটার সময় প্রোগ্রামটা স্টার্ট হবে সব ম্যামদেরকে বলা হয়েছে তো ওই কী কী হবে প্রোগ্রামের মধ্যে তারপরে কিছু আর কিছু যদি থাকে খাবার দাবারে কিছু আয়োজন করা হয়েছে ঠিক আছে আপনি কাদের কাদের হ্যাঁ হ্যাঁ বলিনি বলে দেব আজকের মধ্যে জিনিসটা তো পাঠিয়েছেন আমাকে হোয়াটসআ্যপে হ্যাঁ ঠিক আছে এই তো স্কুলের বাচ্চাগুলোর লিস্টগুলোই চেক করছিলাম কাকে কী কী আনতে বলা হয়েছে ওগুলো চেক করা হয়েছে ঠিক আছে আসবেন স্কুলে দেখা হচ্ছে নমস্কার হ্যাঁ রাখছি